পঁচিশ চার দু হাজার সাত আঠাশ নয় দু হাজার আট চব্বিশ দশ দু হাজার নয় পঁচিশ এগারো দু হাজার দশ ঊনত্রিশ বারো দু হাজার এগারো